হ্যাঁ বন্ধু ভালো আছি তোর খবর বল হ্যাঁ রে বাড়ির লোক ঠিক আছে আমার শরীর ঠরীর সব ঠিক আছে মনটাই ভালো নেই হ্যাঁ এই তো বুঝতে পরছিস রাজনৈতিক অবস্থা দেশের বা রাজ্যের কী বলবো কাকে ভরসা করি সামনে আবার ওই বিধানসভা ভোট আসছে দু হাজার ছাব্বিশে কেউ তো ভালো ক্যান্ডিডেট দেখতে পারছি না রাজ্য সরকার রাজ্যের মতো করে চালাচ্ছে বিদে বিরোধী সরকার বিরোধীর মতো চলছে সবই ঠিক আছে কী করি বুঝতে পারছি না এখন মানে মানুষের মানুষের ন্যায় বিচারটা এখন সু মানুষের একজন রাজনৈতিক নেতাদের কাছে এখন ছেলেখেলা এবং একটি মানে কী মানে একটা মজাদার বিষয় এই রাজ্যে মানে বলতে চাই যে বিরোধীরা একদম পুরো চেপে ধরে রা রাজ্য সরকারকে বা যারা দলের পা পাওয়ারে আছে পাওয়ারেরা তুলে দেয় দোষ যা যা বিজেপি মানে বি বিরোধী দলেদের যে হ্যাঁ সবাই ওরাই করছে ন্যায্য অধিকার সাধারণ মানুষরা পাচ্ছে হুম হুম ভেবে দেখ নেট নিট হ্যাঁ নিট নিট সে সমস্ত প হারডেস্ট এক্সামগুলোও পর্যন্ত কিন্তু স্ক্যাম হচ্ছে এগুলো নিয়ে কি রাজ্যে মানুষের জীবন নিয়ে ছাত্র সমাজকে নিয়ে কি ছাত্রতা ভবিষ আগামী প্রজন্মকে নিয়ে কি সেভাবে ছেলেখেলা রাজনীতি করা উচিত মানুষদের দেশটা তো আগে বাড়বে আমাদের তো নিজেদের সত্তা বা নিজেদের ক্ষমতার থেকে দরকার দেশটাকে আগে নিয়ে বাড়ানো আগিয়ে নিয়ে যাওয়া সেটাই তো হচ্ছে না না এই একটা এই এরকম একটা কিচ্ছু বলার নেই বাবু তুই ভাব একটা একজন যা যাদেরকে আমরা দেবতা সমতুল্য ভাবতাম যে সমস্ত ডাক্তারগুলিকে তারা তাদের ওপরেও এখন বিশ্বাসটা চলে গেল তারা তো নিজেদেরই রক্তের পিপাসা হয়ে দাঁড়িয়ে আছে আর কী বলবো এইটা এক ধামাচাপা এই জিনিসটাকে দা একদম পুরো নি নিভিয়ে দিলে হবে না আমাদেরকে এই প্রতিবাদের আগুন জ্বালিয়ে দিতেই হবে শান্তপূর্ণভাবে আমাদেরকে আমাদের দাবি রাখতেই হবে নাহলে সরকার আমি এটা এটা আমরা এতো দিন ধরে জেনেছি যে মানুষ সরকার যতোটাই যতোই সিট নিয়ে ক্ষমতায় আসুক না কেন সিটের আসল অধিকারী হচ্ছে জনগণ জনগণ যদি চায় জেতানোব মানুষকেও হারিয়ে দিতে পারে এবং সেটাই করতে হবে আমাদের

একদমই তাই একদমই তাই আচ্ছা ঠিক আছে বন্ধু অনেকটা সময় হলো এখন রাখি

হ্যাঁ সবাই ভালো আছি তোদের সবাই ভালো আছেন তো

হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই হ্যাঁ হ্যাঁ গুড নাইট গুগুড নাইট